হ্যাঁ আমি সেখান থেকেই বলছি বলুন আমার বিউটি পার্লারে তো অনেক রকমের কাটিং হয় ভি কাটিং লেয়ার কাটিং ইউ কাটিং এবাং চুল স্ট্রেট করা হয় আর ভ্রু প্লাক করা হয় চুল স্ট্রেট করতে এবার শর্ট প্লাস চুল থাকলে সেখানে তিন হাজার এই রকমই লাগে এবার ওই রকমই ওই তিন হাজার সাড়ে তিন হাজার এই রকম লাগবে এবার চুলের ওপর সেটা নির্ভর করে যে যার যেরকম চুল তার তার সেরকম ঠিক আছে হুম হ্যাঁ মুখের ফেশিয়াল আছে ওই ফেশিয়ালের মধ্যে যেটা ওই পনেরো দিন মতোন যেটা সেটা লাগবে সাড়ে তিনশো আর যেটা এক মাস মানে থাকবে ফেশিয়ালটা সেটা হচ্ছে ওই চারশো এরকম সেটা এবার আপনার ব্যাপার সেটা এবার আপনি যেরকম করবেন মানে সেটা আপনার ওপর নেবো

আচ্ছা তো ঠিক আছে আসবেন তাহলে আচ্ছা ঠিক আছে

ঠিক আছে আমি তাহলে ইয়ে করে নেবো নামটা তালে লিখে নেবো নামটা বলুন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে পাঁচটা নাগাদ আচ্ছা ঠিক আছে তাই আসবেন তাহলে